হ্যাঁ সাংস্কৃতিক অনুশীলন আছে যেই পুজোর সময় আমি অনুসরণ করে থাকি যেমন বলিদান আমাদের এখানে মানুষ বিশ্বাস করে ভগবান ঠাকুর আছে ভগবান আছে তো সেক্ষেত্রে কারও কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য ঠাকুরের কাছে মানত করে যে এই ইচ্ছাটা আমার পূরণ হলে আমি একটা ছাগল বলি দেবো আমি একটা ছাগল দেবো মানসিক করা হলো তো সেই ছাগল সেটা বলি দেওয়া হয় কোনো এটা কালী পুজোতেও হয় কালী পুজোর সময় হয় যে বলি দেওয়া হবে তো একটা ছাগলকে সেটা আগে থেকেই করা হলো পালন করা হলো তো সেটা পুজোর সময় পুজোর দিনে স্নান করানো হলো ও তাতে হলুদ হচ্ছে সিঁদুর টিঁদুর লাগিয়ে তো তার পরে সেটা উপোস থেকে সেটা বলি দেওয়া হলো যার নামে মানসিক করা হয়েছিল তাকে উপোস থাকতে হয় এবং যে মানসিক করেছিল সেও উপোস থাকে তারপর বলিদান দেওয়া হয় এবং উপবাস হ্যাঁ আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো বারো মাসে তেরো পার্বণে বারো মাসে তেরোটা আমাদের উপবাস হয়ে থাকে যে কোনো অনুষ্ঠানের সময়েই পুজো আচ্চার সময়েই মানুষ উপবাস দিয়ে থাকে ব্রত রাখে উপবাস দিয়ে থাকে নির্জলা কেউ নির্জলা উপোস থেকে পুজো করে শ্রদ্ধাভাবে আবার কেউ কেউ শরবত খায় বা কোনো হালকা কোনো খাবার খেয়েও উপবাস থাকে যারা সহ্য করতে পারে না একদম খালি পেটে থাকতে পারে না তারা হালকা কিছু খাবার খেয়েও উপবাস দেয় তো এক্ষেত্রে যেমন দুর্গা পুজোর সময় আমি উপবাস দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সরস্বতী পুজোর সময় উপবাস দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর এই রকম তো লেগেই থাকে এইরকম আমাদের হয়েই থাকে একাদশী যারা একাদশী পালন করে তাদের এইরকম মাসে একটা করে একাদশী হয়েই থাকে তারা উপবাস দিয়ে থাকে এরকম আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো বারো মাসে তেরোটা উপবাস আমরা দিয়েই থাকি